দশ থেকে দশ লক্ষের মধ্যে যে পাঁচটি সংখ্যা বলা হচ্ছে বা পাঁচটি সংখ্যার প্রশ্ন আমায় করা হয়েছে সেই পাঁচটি হচ্ছে একশো এক হাজার দশ হাজার বি কুড়ি হাজার তিরিশ হাজার